পরিবারের মহিলারা সাধারণত মাছ ধরায় যেভাবে সাহায্য করে তা হল তারা বেশিরভাগ মাছেদেরকে ধরার জন্য যে চারা যেমন কীভাবে পোকার ডিম থেকে চারা বানানো হয় বা ভাত থেকে চারা বানানো হয় সে সম্পর্কে তাদের ধারণাগত জ্ঞান বেশি থাকে এবং সেই চারা বানানোর উপকরণ হিসেবে তারা সেই চারাগুলিকে ভালো বানাতেও পারে এবং উপকরণগুলিকে ভালো জানেও এবং অন্যান্য ক্ষেত্রে মহিলাদের দ্বারা পুরুষরা খুবভাবে উপকৃত হয় পুরুষরা যে সমুদ্রে মাছ ধরতে যায় সেই সময় পুরুষদের যে টিফিন তাদের কাপড় জামা এগিয়ে দেওয়া সব মহিলারাই করে থাকেন কিন্তু অপরদিকে কোনো বাড়ির মহিলাদেরকেই মাছ ধরতে সমুদ্রে দিতে চায় না তার একটি প্রধান কারণ হচ্ছে ঝুঁকি আমরা নারী জাতিকে ঝুঁকির থেকে যতটা সম্ভব দূরে রাখতে পারি তাই আমাদের প্রচেষ্টা থাকে তাই ঘরের মহিলাদের পুকুরে মাছ ধরতে দিলেও তারা পুকুরে স্বেচ্ছা মতো ভালোভাবে মাছ ধরতে পারলেও সমুদ্রে গিয়ে মাছ ধরতে পারে না বা সমুদ্রে যেতে দেওয়া হয় না